আমার ধর্মীয় রীতিনীতি বলতে হিন্দু ধর্মের যে গানগুলি আছে সেই গানগুলির মধ্যে বাংলা বাংলা গানটি আমি পছন্দ করি এবং এর নিজেও এর প্রার্থনা করি যেমন হিন্দু ধর্মের কৃষ্ণনামই হচ্ছে প্রধান ধর্ম এবং কৃষ্ণনামই করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে এটি নিত্যদিনই করি প্রভুকেও ডাকি এবং এই গান হিন্দু ধর্মের বহু ঐতিহ্যপূর্ণ গান এই গান আমি নিজে যেমন করি প্রতিবেশীরাও আমার গান শোনেন এবং বোঝেন এবং প্রতিবেশীরাও এই গানেরই হিন্দু ধর্মের এই গানেরই প্রতি বিশেষ আসক্ত সুতারাং এই গান করলে সবাই যেমন শুনে বাচ্চা ছেলেটাও যেমন শুনে আস্তে আস্তে তারাও পরবর্তী পর্যায়ে শিখে হিন্দু ধর্মের এই মূল কথা এই গান আমরা সকলেই ভালোবাসি